আমার এলাকার পরিবেশগত চ্যালেঞ্জগুলি হলো গাছ লাগানো কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই তাই গাছ লাগানো খুব দরকার তাই এটি আমার চ্যালেঞ্জ হিসেবে মনে হয় আমি মানুষদের বোঝাই যে গাছ লাগানো দরকার কারণ আমরা গাছ থেকে অক্সিজেন পাই তাছাড়াও গাছ থেকে ফুল ফল তো পাইই তাছাড়া গাছ আমাদের ছায়া প্রদান করে গাছ আমাদের ছায়া প্রদান করে এবং আমার চারপাশের এই যে ঝোপঝাপ ঝোপ ঝাড় সেগুলো আমি পরিষ্কার করি এবং এগুলো আমার চ্যালেঞ্জ হিসেবেই মনে হয় এবং এখানকার মাটি যাতে ভালো থাকে তার জন্য আমি গাছ তো লাগাই তাছাড়াও ফুল গাছ বিভিন্ন ধরনের ঔষধি গাছ ফল গাছ লাগাই